তো শখ বা বাধা আমার হচ্ছে এসেছিলো তো প্রথমবার যখন পুরীতে যাাবার ঠিক হলো তো তখন আমি স্বনির্ভর দলে একটা মেন পজিশানে ছিলাম তো হঠৎ করেই হচ্ছে আমার একটা ট্রেনিং পড়ে যায় তো তিন দিনের ট্রেনিং ছিলো এবং মিটিংও ছিলো এক সপ্তাহর মতন তো হচ্ছে সেই কারণে যাওয়া হয় নি আর যেহেতু বাড়ি থেকে গাড়িটা করা হয়েছিলো সবাই যাচ্ছিলো অলরেডি সব কিছু গোছানও হয়ে গিয়েছিলো তো একটা তো শখ লেগেছিলো এবং পরের বে যখন মানে ঠিক করা হয় পুরীতে যাওয়া ঠিক আছে তখন অবশ্যই যেতে পেরেছিলাম জগন্নাথের দর্শন হয়েছিলো